হ্যাঁ দাদা আমি বলছি আমার না দু দিন থেকে খুব জ্বর গা হাত পা ব্যথা বোল একটু কোনো ধরনের ওষুধ পাওয়া যাবে দু দিন ধরে থেকে রাতের দিকটাতেই একটু বেশি জ্বর আসছে সারা দিন মোটামুটি থাকছে কিন্তু রাতের দিকেই বেশি জ্বর তেমন গা হাত পা ব্যথা না না পেট ব্যথা সেরকম হচ্ছে না তবে মাথা যন্ত্রণা প্রচুর করছে হ্যাঁ কারণ চোখগুলো যেন হলুদ হয়ে আসছে না না না চোখগুলো যেন আবছা হয়ে আসছে এরকম লাগছে না না না

হ্যাঁ খুসখুসে কাশি হচ্ছে

বলছি কোনো ভয়ের ব্যাপার নেই না জ্বরটা কী হতো রাতের দিক করেই আসছে তো ওই জন্যই বলছি কারণ জ্বর যখন আসছে না তখন টেম্পারেচার আমার একশো দুই ক্রস করে যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আপ আচ্ছা বলছি আর মানে এর সাথে আর কোনো ওষুধ খাওয়ার দরকার নেই শুধু জ্বরটা যখন আসবে তখন প্যারাসিটামল একটা দুপুরবেলা খাওয়ার পর আর একটা রাত্রেবেলা খাওয়ার পর আর কাশির ওষুধটা কখন খেতে হবে দাদা ঠিক আছে হ্যাঁ মাথাটা য প্রচণ্ড যন্ত্রণা করছে

ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে